শীতের মাসে নানান নতুন নতুন ধরনের ফুল এবং ফল তো হয়েই থাকে যেমন বিশেষ করে গাঁদা ফুল আরো চন্দ্রমল্লিকা সূর্যমুখী নানান ফুল যেমন আমাদের বাড়িতে চাষ করা হয় এবং তাছাড়াও আরো নানান ফল যেমন কিছু কমলালেবু এবং আরও নানান ফল কিছু সবজিও কিন্তু আমাদের বাড়ির বাগানে লাগানো হয়ে থাকে তো সে জল তো রয়েইছে জল তো আমরা সারা বছরই গাছে দিই তার সাথে সাথে যাতে ফলন আরো ভালো হয় বা গাছের বৃদ্ধি যাতে আরো ভালো হয় তার জন্য কিছু সার যেমন সেটা গোবর সার হতে পারে বা আরো নানান ধরনের সার সার দেওয়া হয় গাছের ভালো ফলের জন্য এবং গাছে যাতে পোকা না লাগে তার জন্য কিছু রাসায়নিক সারও দেওয়া হয় এবং এইভাবেই আমরা সারা শীতকাল গাছের যত্ন করি এবং এইভাবেই যত্ন নেওয়ার পরিকল্পনার কথাও ভেবে থাকি